হ্যাঁ আমি সমাজের মাধ্যমের মাধ্যমে ছবি পোস্ট করে থাকি যেমন ইনস্টাগ্রাম ফেসবুক এগুলোতে আমি ছবি পোস্ট করে থাকি আমি আগে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতাম না তবে মাঝে মাঝে গল্প কবিতা লিখতাম আবৃতি করে দিতাম তারপরে অনেকেই বলতো যে আপনি একটু ছবি পোস্ট করবেন প্রোফাইলে ছবি রাখবেন তাহলে আপনাকেও মানুষজন চিনবে আপনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তারপর থেকে আমি নিজেই ছবি পোস্ট করি ছবি পোস্ট করলে অনেক লাইক কমেন্ট আসে অনেক জনার মতামত ও ভালো লাগে এছাড়াও ছবি পোস্ট করার আর একটা কারণ সব সময় গ্যালারিতে ছবি যদি রাখি ফোনটা একটু খারাপ হয়ে গেলে ছবিটা পাওয়া যায় না কিন্তু ওই ছবিটা বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের ছবি যদি আমি ফেসবুকে পোস্ট করে রাখি তো সেটা কোনোভাবে হারিয়ে যাবে না আমি চাইলেই যে কোনো সময় ফেসবুক থেকে সেই ছবিটা আবার খুঁজে নিয়ে রাখতে পারি